আমে আমাকে যদি কোথাও ঘুরতে যাওয়ার বর্তমানে বা ভবিষ্যতে সুযোগ পাই তাহলে আমি বিদেশ ভ্রমণ করতে চাই এবং বিদেশের মধ্যে প্যারিস সুইজারল্যান্ড অ্যামেরিকা এইসব দেশগুলো যেতে চাইব কারণ আমার ইচ্ছে আছে যে প্যারিসের যে আইফেল টাওয়ার আছে এবং যেহেতু দেশের মানুষ যেহেতু ছোটোর থেকে বড়ো হওয়া বিদেশ সম্পর্কে একটা মনের মধ্যে অনেক রকমের অনুভূতি জন্মে আছে বিদেশের মানুষ সাদা একটু বেশি ফর্সা হয় এবং তাদের কালচারটা একটু কালচার বা ধরনটা একটু অন্যরকম হয় তাদের কথা বলার ভঙ্গি এবং তাদের মতো করে তাদের যেমন দেশের মানুষদের দেখেই ইচ্ছে হয় আমারও তে সেই রকমই বিদেশে যাওয়ার ইচ্ছা কারণ বিদেশের মানুষরা ওখানের পরিবেশ ওখানের পড়াশোনা ওখানের কালচার বা ধরন যেরকম হয় সেগুলো দেখার জন্যে এবং বিভিন্ন জিনিস জানার জন্য